একবার আম একবার আমার জন্মদিনে জন্মদিনেতে জন্মদিন এসেছে জন্মদিনে এবারে বলছে যে পাড়ার কয়েকজনকে ডাকবো নিমন্তন্ন করব তা আমি বললাম যে নিমন্তন্ন করার কোনো দরকার নেই তার থেকে ভালো আমি পাড়ার ওই যে গরিব বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোকে ডেকে কিছু খাওয়াই তারপরে ওদেরকে আমার জন্মদিনের দিন ডাকলাম ডেকে তাদেরকে মানে ভালো মানে নিজের ইচ্ছেমতো খাওয়ান দাওয়ান করালাম করিয়ে তাদেরকে মানে নতুন কিছু জিনিস তাদেরকে দিলাম দিয়ে তারা মানে খুব খেলাধুলো করলো আনন্দ করলো আমিও দেখলাম আমার দেখেও খুব ভালো লাগলো যে এত কষ্ট কষ্ট তাদের সেই একটা দিন অন্তত আমার কাছে এনে তাদেরকে খাইয়ে আমারও ভালো লাগলো এবারে ওরা মানে ওরা চলে যাওয়ার পরে তারপরে নিজে নিজেই মনে হচ্ছিলো যে আমার হয়তো খুবই আমি গর্বিত যে আমি ওদেরকে ডেকে খাওয়াতে পেরেছি বা ওরাও খুব খুশি হয়েছে ওরা তো ওদের তো নিজের বলতে কেউ নেই মানে আছে তো ওরা মানে খাওয়া খেতে পারে না এবার সেইগুলো বাইরের লোককে ডেকে খাওয়ার থেকে ওদেরকে ডেকে খাইয়ে আমি নিজেকে খুব খুশি ও মানে নিজেকে খুব গর্বিত মনে করছি